আর কি বলব দিদি আসলে আমরাও কিনছি বেশি দাম দিয়ে আর আপনাদের যদি ওরকম মানে আমরা যেই টাকা দিয়ে কিনছি সেই টাকা দিয়ে যদি দিয়ে দেই তালে আমাদের কী লাভ থাকছে বলুন

আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কিছু আচ্ছা আচ্ছা কোন তেলটা দেব সরষের তেল দেব না রিফাইন তেল দেব আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি কি নিয়ে যেতে পারবেন না আমার কি গিয়ে দিয়ে যেতে হবে না কি বাড়িতে গিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ আমি যদি যাই তালে আমাকে তো এক্সট্রা টাকা দিতে হবে না আমার গাড়ি ভাড়া গাড়ি খরচ আছে আচ্ছা ঠিক আছে